হ্যালো কে বলছেন অশোক বস্ত্রালয়তে এখন দাদা অনেক কিছুই অফার চলছে চৈত্র সেলের আপনি কিসের অফার জানতে চান বলুন ছেলেদের জামা প্যান্ট এসেছে মেয়েদের শা জামা প্যান্ট ছেলেদের হ্যাঁ তো ছেলেদের যে যে প্যান্টের মধ্যে যেমন জিন্সের প্যান্ট আছে আপনার বেল বটম আছে চিনজ আছে সেমি ফরমাল আছে আবার পিওর কটনের আছে বিভিন্নরকমের ট্রাউসার আছে জামার মধ্যে আপনার সুতির জামা আছে পাঞ্জাবী কলারের জামা আছে ভি শেপের জামা আছে বাবা স্যুট হয় বাচ্চাদের সেই বাবা স্যুটগুলো বাচ্চাদের আছে এই সকলগুলো ছেলেদের জামা প্যান্টের মধ্যে আছে এছাড়া ট্রাউসার এসেছে বিভিন্ন রকম যে খেলাধুলোর ট্রাউসারগুলো হয় সেগুলো এসেছে বিভিন্নরকম গেঞ্জি আছে খেলা টেলার জন্য হ্যাঁ সেগুলোর জন্য তাহলে আপনাকে প্লেইন যে সুতির গেঞ্জিগুলো হয় বা যেগুলো ইলাস্টিকের কাপড়ের হয় সেগুলো আপনাকে কিনতে হবে সেটা কিনে তারপরে আপনার প্রিন্টার দোকানে দিতে হবে সেখান থেকে ওরা ফটোটা প্রিন্ট করে আপনার দিয়ে দেবে বা যদি কোন লেখা প্রিন্ট করাতে চান তাহলে সেটা হয়ে যাবে না সেটা আমরা করি না বাট আমাদের জানাশোনা থাকে আমাদের দোকান থেকে কেনার পরে আমরা ওটা ইয়ে করে দিই পাঠিয়ে দিই না ওটার জন্য ধরুন আলাদা টাকা লাগবে ওটা প্রিন্টিংটা তো জামার সাথে কোন সং নেই না ওটা দাদা কাপড় দোকানের সাথে আপনি জামার মধ্যে লেখা লিখি ওটা কিভাবে অফার পাবেন ওটা তো আপনার নিজস্ব চয়েস আপনি কিভাবে নিজের মতো করে বানাবেন নর্মাল যেগুলোতে আমাদের অফার থাকবে সেগুলো আলাদা যদি বানানো থাকে তার উপরে আপনি অফারটা পাবেন আর আপনি যদি নিজের মতো করে বানাবেন তাতে কোন অফার পাবেন না

হ্যাঁ পাঠাতে পারেন আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেব কোন টিশার্টটা আপনি বানাবেন কিরম ডিজাইনের আপনি মাপ বলে দেবেন অ্যাডভান্স করে দেবেন গুগল পে ফোন পেয়ের মাধ্যমে তারপরে আমরা বানিয়ে পরে আপনার অ্যাড্রেস তাহলে বলুন যদি বলেন ডেলিভারি করতে তো ডেলিভারি হয়ে যাবে আর যদি বলেন যে না আমি এসে নিজে নিয়ে যাব তো নিজেও নিয়ে যেতে পারেন ক্যাশ অন ডেলিভারি দাদা পুরোটা ক্যাশে হবে না কিছুটা আপনার পেমেন্ট করতেই হবে এইট্টি পারসেন্ট আপনাকে করতেই হবে তাহলে তা অ্যাকাউন্টে জমা করে দেবেন ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে পরে আমি অ্যাকাউন্ট নম্বর প্রোভাইড করে দেব তাহলে তাহলে কি করে বলব বন্ধুবান্ধবকে দেখুন বন্ধুবান্ধব তো থাকবে একটু ফোন পে গুগল পে না দাদা ওইভাবে হবে না কিছু তো দিতে হবে আমি কি করে বুঝব আপনি নেবেন জিনিসটা না ওটা হবে না কিছুতো আগে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরেই হবে বাচ্চাদের বাবা স্যুট আছে সুতির ভালো জামাপ্যান্টের সেট এসছে বাচ্চা মেয়েদের জন্য সুতির ভালো ভালো ফ্রক পাবেন ছোট ছোট গাউন পাবেন ওয়ান পিস টাইপের বাচ্চা মেয়েদের জন্য আছে ছেলেদের সুইমিং কস্টিউম টাইপের পাবেন ওটা এজের ওপর হচ্ছে আপনার মনে করুন পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত পড়বে আপনার আড়াই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ডিজাইন আমরা পাঠাবো ডিজাইন চুজ করবেন তারপরে ওই ডিজাইনের মধ্যে কি লেখা লিখি করতে হবে বলবেন সেগুলো বানিয়ে পর আমরা আপনাকে দিয়ে দেব ধন্যবাদ